কিছু স্থানীয় আবাসন বিকল্পগুলি হলো কোনও হোস্টেল বা মেস অনেকে পিজিতে থাকে আবার অনেকের ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়েও থাকতে পারে হ্যাঁ এইসব বিকল্পগুলি জেলার সামগ্রিক হাউজিং মার্কেট এবং রিয়েল এস্টেট প্রবণতাকে প্রতিফলিত করে একটি ছোটো বাড়ির ভাড়া মাসে দু হাজার টাকা থেকে শুরু তারপর যে যেমন পছন্দ করে তেমন ভালো হলে বেশি ভাড়া হয় কাজ বা পড়াশুনার জন্য আসা মানুষদের জন্য যথেষ্ট আবাসন ও তার বিকল্প উপলব্ধ আছে তারা ভাড়া থাকে বা পিজি হস্টেলে মেস এইসব জায়গায় থাকে